পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া ব্যক্তিত্ব বা সেলিব্রিটিটা হলো সৌরভ গাঙ্গুলি পঙ্কজ রায় লিয়েন্ডার পেস বিরাট কোহলি শচীন তেন্ডুলকার আরও অনেকেই আছে যারা নিজ নিজে খেলাধুলো একটু এবং তাদের জীবনে অনেকখানি জায়গা করে নিয়েছে এটাই আমার মনে হয়